পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন ভাষা যেমন বাংলা হিন্দি ইংরাজি ইত্যাদি ভাষায় শিক্ষায় বা শেখার সুযোগ উপলব্ধ আছে এই জেলাতে সার্বিকভাবে উন্নয়ন মূলত বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন ছোটোখাটো উৎপাদন সামগ্রী থেকে আসে পশ্চিম বর্ধমানে যে বিশিষ্ট কোচিং ক্লাস বা কোচিং সেন্টার আছে সেগুলো যথাক্রমে মাই স্কুল কোচিং অ্যাপটেক লার্নিং ইনস্টিটিউট জর্জ অ্যাকাডেমি মহেন্দ্র এডুকেশানাল প্রাইভেট লিমিটেড কেরিয়ার লঞ্চার ইত্যাদি